আমি কি কখনো আমার ভাস্কর্যগুলিতে সামাজিক বা রাজনৈতিক থিমগুলিকে অন্তর্ভুক্ত করেছি যদি তাই হয় আমি এই কীভাবে আমার শিল্পের মাধ্যমে এ বিষয়গুলি মোকাবিলা করব আমি আমার ভাস্কর্য বা সামাজিক রাজনৈতিক থিমগুলোতে অন্তর্ভুক্ত করেছি কি না সেগুলো আপনাদেরকে বলছি যেমন হ্যাঁ আমি আমার ভাস্কর্য নিয়ে সামাজিকভাবে অন্তর্ভুক্ত করেছি যেমন সমাজের কল্যাণ আমার যে ভাস্কর্য আমি বেতের নানারকম জিনিস তৈরি করি সেগুলো দিয়ে আমি সেগুলো দিয়ে আমি আরও ভাস্কর্য ইত্যাদি সব কিছু তৈরি করতে হয় এই আর কি অ্যাঁ সেই ভাস্কর্যগুলিতে ওই সে থিমগুলোকে অন্তর্ভুক্ত করেছি এবং আমি আমার শিল্পের মাধ্যমে মোকাবিলা করি যেমন নানা ধরনের জিনিস যেমন সমস্যা তৈরি করে সেগুলো আমি আমার শিল্পের মাধ্যমে মোকাবিলা করে থাকি